আমাদের এখানে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা হচ্ছে বাংলা তবে আমরা এখানে অনেকে সাধু এবং চলিত ভাষা উভয়ই ব্যবহার করে থাকি তবে অনেকেই সাধু ভাষা এখনো ব্যবহার করে থাকেন